আমি একটা কুর্তি কিনেছি কুর্তিটা খুবই ভালো দেখতে অনেক বেশি মানে খুবই ভালো দেখতে যেটা একবারে মানে পছন্দ হয়ে গেছে কুর্তিটার কালারও অনেক ভালো ডিজাইন অনেক ভালো আছে তার মধ্যে খুব ভালো মানে পাথরের কাজ করা আছে মানে বুকের কাছে পাথরের পুরো কাজ করা আছে খুবই ভালো দেখতে একদম একবারেই মানে দেখে সেটা একদম পছন্দ হয়ে গেছে কালারটা এত দারুণ মানে ভাবা যায় না খুবই ভালো কালার আর কালারটাও মানে দেখে মনে হচ্ছে কি ধোয়ার যখন ধোয়াও যাবে তখনও মানে উঠবে না এত ভালো কুর্তি হয়েছে খুবই ভালো দামটাও মানে দামও ভালো নিয়েছে আর দাম মানে ভালো আছে যেহেতু জিনিসটাও ভালো আছে তার মানে কাপড়ের যে কোয়ালিটি সেটাও খুব ভালো হয়েছে তাড়াতাড়ি মানে রঙটা উটবে না আমি অনেক বছরই মানে পরতে পারব ওই কুর্তিটা অনেক বছরই মানে পরতে পারব কোনো মানে তাড়াতাড়ি ছিঁড়বেও না জামাটা অনেক দিন মানে টিকে থাকবে আর রঙটা খুবই সুন্দর কাজ করা আছে ভালো সেলাই করা আছে একদম মনে হচ্ছে কি হাতে তৈরি জামাটা খুবই ভালো যেখান থেকে নিয়েছি সেখানে মানে যিনি দোকানদার তিনি বললেন কি অনেকদিন পর কুর্তিটা মানে খারাপ হবে এত তাড়াতাড়ি কুর্তিটা মানে খারাপ হবে না তো আমি অনেকদিন পরতে পারব এখন আমি কলেজে পড়ছি আমি অনেক বছর আগেও সেটা মানে পরতে পারব এত ভালো রয়েছে কুর্তিটা খারাপ মানে হবে না খুব তাড়াতাড়ি খারাপ হবে না অনেকদিন আমি পরতে পারব কুর্তিটা